হ্যালো বলছি আপনি কি ব্যানার্জী ট্রাভেলস এজেন্সি থেকে বলছেন আমি আপনার কাছ থেকে একটা ক্যাব বুক করতে চাই আমি তো আপনার এখানে ডেলি কাস্টোমার আমার বাড়ি মানিকান ঘুমটি মধ্যপাড়া ব্লক হিঙ্গলগঞ্জ থেকে বলছি আমি তো আপনার এখান থেকে সব সময় ক্যাব বুক করি আমি আমার বন্ধুরা ভেবেছি যে কলকাতায় ঘুরতে যাবো এখান থেকে কলকাতায় ঘুরতে যাবো এবার ওই জন্য সবসময় আমরা তো আপনার ক্যাবটা বুক করি ওই জন্য ফোন করেছিলাম আপ তা আপনি কত বলছেন সাড়ে চার হাজার টাকা আমি তিন হাজার টাকাই দেবো সবসময় তো আমি আপনার ক্যাবটাই বুক করি ওই জন্য আমাকে একটু ছাড় দেবেন ঠিক আছে দাদা তাহলে আমি এবার রাখছি